হ্যালো কে দিদিভাই বলছি একটা হলো ঘরে একটা বড় এল জির টি ভি কিনতাম ওই জন্য আপনাকে জিজ্ঞাসা করছিলাম সে নয় একটা একটা টি ভি তো হলো বাবা মায়ের ঘরে আছে তাহলে আরেকটা টি ভি হলো হলে আমাদের সবারই বাচ্চাগুলোরও একটা দুয়ারের মধ্যে ডাইনিং টেবিলের কাছে রাখলে কাজ দিত ওই জন্যে বলছিলাম তাহলে ভালো এখন কী কী কোম্পানি বেরিয়েছে তাহলে আপনি একটু খোঁজ খবর নিন না দোকানে জিজ্ঞাসা করুন না দিয়ে বলুন আচ্ছা না না এখন তো অনলাইনও অর্ডার দিলে পাওয়া যাচ্ছে না সব জিনিস অনলাইনও যদি অর্ডার দিই

তাই সেটা ভালো বুঝলেই তাহলে আপনি দাদাকেও একটু বলে রাখবেন বলে রাখবেন যে হ্যাঁ ব্যাপারটা না না জানালে সে কী করে বলবে বলুন না হলে আর কত রেটের মধ্যে নিতে হবে সেটাও তো ঘরের সবাইকে বলতে হবে যে অত এত টাকার মধ্যে আমাকে একটা নিতে হবে হ্যাঁ হ্যাঁ তবু আপনি একবার আরেকবার বড়দাকেও শুনিয়ে দেবেন আর মেজদাকেও শুনিয়ে দেবেন জানেন মেজদাকেও শুনিয়ে দেবেন যাতে মেজদা হলো মেজদাকে তো কিছু বলা হয়নি সে তো বাইরে থাকে তাকে তো আর ঘরের ব্যাপারে কিছু জানানোই হয়নি ঘরের ব্যাপারে যে এই টি ভি দরকার একটা তাকে একটু জানানো দরকার কেন না জানালে হলো সেও পরে বলবে যে আমাদেরকে কিছু কিনতাম টি ভি টি ভি একটা নিতে হবে ঘরে হ্যাঁ ওই জন্য বলছিলাম যে তাহলে মেজদাকেও একবার একটু শুনিয়ে দেবেন তালে সন্ধ্যা সাত সন্ধ্যা সাতটা না তাহলেই হবে সন্ধ্যা সাতটার দিকে আরে বসলে হ্যাঁ রাখছি তাহলে এখন